শিল্প এবং আঁকার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যেগুলো ব্যবহার করা হয় যেগুলো ব্যবহার করা হয় আঁকার জন্য সেগুলো প্রথমত আপনাকে এমনি এক দু দিন রিহার্সাল করলে তো কেউ আর ড্রয়িং টিচার বা ড্রয়িংয়ে পারদর্শী হতে পারে না তাকে তাকে অনেক ছোটো থেকে তাকে ড্রয়িং শিখতে হয় ড্রয়িং শিখতে হবে এবং তার সেই টিচারের কাছে রিয়াস টিচারের কাছে প্র্যাকটিস করতে হবে ছোটো থেকে ড্রয়িং শিখতে হবে টি প্রতিদিনই ড্রয়িং স্কুল যেতে হবে বা ড্রয়িং মাস্টারের কাছে যেতে হবে শিখতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ নিজেও বাড়িতে নিজের একটা চেষ্টা থাকা চায় তবে আপনি ড্রয়িংয়ে ড্রয়িংয়ে পারদর্শও হতে পারেন আঁকার জন্য আপনাকে সব সমময় আঁকার জন্য আপনাকে সব সমময় বুদ্ধিত্ব প্রয়োগ দরকার কারণ আঁকা আঁকা পারফেক্ট করার জন্য তো আপনাকে বুদ্ধির প্রয়োগ করতেই হবে বুদ্ধির প্রয়োগ করতে কখন কোন কোণ একা আঁকারও কিছু কিছু জিনিস থাকে যেগুলো অ্যাঙ্গেল থাকে সে অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখতে হবে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে আঁকতে হবে কোন কোন আপনাকে স্কেচ করতে হবে কোন কোন আপনাকে রাউন্ড দিতে হবে কোন কোন আপনাকে কোন আঁকতে হবে তো একটা পারফেক্ট একটা পারফেক্ট যদি আপনি আঁকা আঁকা আঁকেন কিছু তো আপনাকে অনেক কিছু বুদ্ধির প্রয়োগ করতেই হয় এইগুলোই আমার মতামত আর আমি যেগুলো আর আঁকার জন্য যেগুলো ব্যবহার করতে হবে সবথেকে বেশি সেগুলো হচ্ছে একটা ভালো কোম্পানির আপনাকে পেনসিল ইউস করতে হবে তারপরে রাবার তারপরে আপনাকে রঙ পেনসিল আপনি যেই যে পেনসিল আপনি আঁকেন আপনি যদি মোম রঙে আঁকেন তো আপনাকে মোম রঙও একটা ভালো ভালো কোম্পানির মোম রঙও আপনাকে লাগবে আপনি যদি তুলি রঙ আঁকেন তাহলে আপনাকে তুলি রঙ কিনতে হবে তো একটা আঁক আঁকার জন্য আপনাকে যেগুলো লাগে বেসিক জিনিস সেগুলো অবশ্যই আপনাকে রাখতেই হবে আর সবথেকে ব্যাপারটা আর্ট পেপার ড্রয়িং খাতা এইসব তো মাস্ট এগুলো তো আপনাকে অবশ্যই আপনার দরকার